দৌড় বা জগিং বা মর্নিং ওয়াক এইসব ছোটো খাটো কাজের মাধ্যমে মানুষ নিজের শরীরটাকে ভালো রাখে রোজকার দিনে মানুষ অ্যাক্টিভ থাকতে পারে এইসব বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে নিজের স্বাস্থ্য ভালো থাকলে মানুষের মন ভালো থাকে দৌড় করা বা জগিং করা বা মর্নিং ওয়াক করা বা ইভিনিং ওয়াক করা এইসব নি মানুষকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায় যা নিজের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এইসব ছোটো খাটো বিভিন্ন কাজ মানুষের স্বাস্থ্যের দিক থেকে নজর দিলে মানুষকে খুবই উপকার করা হয় এইসব কাজের মাধ্যমে জগিং করলে মানুষের ব্লাড সার্কুলেশান বাড়ে মানুষের পেশী হাড় শক্ত হয় দৌড়ের মাধ্যমে মানুষের ব্রেন অ্যাক্টিভ হয় এবং মানুষের শরীর ভালো থাকে এবং যারা ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক করে যাদের ডায়বেটিস আছে যা ব্লাড প্রেসার আছে সেগুলো তাদেরকে কন্ট্রোল করত সাহায্য করে এইসব ছোটো ছোটো কাজের মাধ্যমে মানুষের শরীরকে জাগিয়ে রাখতে মানুষ অ্যাক্টিভ ফিল করে